আমাদের এলাকায় একটা বিনোদনের ভালো জায়গা আছে সেটা ক্ষুদিরাম মঞ্চ আমরা সেখানে প্রায় সময় সকল ফ্যামিলি মিলে যাই কারণ সেখানে বিভিন্নরকম অনুষ্ঠান হয় যেমন নাটক যাত্রা গান নাচ আবৃত্তি বিভিন্নরকম অনুষ্ঠান আমাদের খুব ভালো লাগে তাছাড়াও আমাদের কাছাকাছি অনেক পার্কও আছে যেমন পরিমল কানন চন্দ্রকেতু ফাঁসিডাঙ্গা সেসব পার্কগুলি মূল্য দিয়ে আমাদের প্রবেশ করতে হয় তবে সেখানে বিভিন্নরকমের পার্কে খেলার জিনিস আছে দোলনা আমার ছেলেমেয়েরা সেখানে যেয়ে ব্যায়াম শেখে বিভিন্নরকম জিনিস আছে তাই আমাদের খুব ভালো লাগে এছাড়া কাছাকাছি কতগুলো পার্কে আছে মূল্য না দিয়েও ঢোকা যায় সেখানে কিন্তু অত উন্নতিপূর্ণ ভালো জিনিস নেই তবে মনটা ভালো লাগে প্রচুর গাছপালাও আছে মাঝে মাঝে আমরা সেখানেও যাই আমাদের ভালোই লাগে